সাগরে মাছ সাধারণ সাধারণত ট্রলারেই ধরা হয় বলে জানি এবং টিভিতেও দেখেছি তারপরে সেগুলো পাইকারি বাজারে আসে পাইকারি বাজার থেকে সেগুলো খুচরো বাজারে আসে বড় মাছের বাজার অনেক রয়েছে সেভাবে আমার জানা নেই কোন কোন বাজার তার নামগুলো